আমি আমি যখন পুকুরে খাবার দিই তখন মাছগুলো ভেসে ওঠে খাবার খায় যখন তখন খুব সুন্দর দৃশ্য একটা লাগে তার পরে ছোট থেকে মাছগুলো যখন বড় হয় তখন বড় হলে সেই মাছগুলো আমি বিক্রি করে তাতে একটা টাকার অঙ্ক পাই তাহলে আমার সেটা সেটাও একটা আনন্দ আনন্দ তার পরে হচ্ছে গিয়ে যখন আমরা মাছের খাদ্য দিই দিয়ে মানে বসে থাকি তখন মাছগুনো সারা জায়গায় মানে খাবারের জন্যে কাপাট কাপাট করে খায় সেগুলোও দেখতে সুন্দর লাগে মাছগুলো আমাদের দেখতে ভালো লাগে তার পরে হচ্ছে গিয়ে যখন মাছ ধর ধরতে ছিপ কিংবা জাল ফেলি তখনও সেটা আমাদের আকর্ষণীয় একটা কিংবা যারা হচ্ছে গিয়ে নদীতে নদীতে মাছ ধরে তাদের জাল কিংবা নৌকো সেটাও একটা আকর্ষণীয় ব্যাপার আচ্ছা যারা সাগরে যারা মাছ ধরে তারা ট্রলার কিংবা জাল নিয়ে মাছ ধরে সেটাও একটা আমাদের আকর্ষণীয় ব্যাপার হ্যাঁ এই থেকেই আমার এইগুলোই হচ্ছে আমার আকর্ষণীয় আকর্ষণীয়তা আর এই থেকে আমার টাকা টাকার মুনা মুনাফা পাই আমরা অল্প সময়ের মধ্যেই আমরা আমরা কিছু বেশি উপার্জন করতে পারি এই মাছ মাছ ধরেই আমরা মাছ বিক্রেতা করে আমরা কিছু বেশি টাকার লাভবান পাই তাই মনে হয় যে আমার এই মাছেই মাছ হচ্ছে আমার পেশা